মাছ ধরার বিষয়ে সবাই কিন্তু জানে না মাছ ধরতে গেলে বিভিন্ন রকম পদ্ধতিতে আমরা মাছ ধরতে পারি যেমন পুকুরে কিছু পানা ফেলে রাখি ফেলে রাখার কিছু দিন পরে আমরা নেট দিয়ে ও নীচ দিয়ে ঢুকিয়ে পানাগুলো উপরে তুলি তাতে একটা মাছ ধরার মাছ ধরা যায় আর অনেক সময় দেখি আমরা পুকুরে অনেক শিঙ মাগুর বিভিন্ন শোল এই মাছ ঢুকেছে তখন আমরা কী করি কলসি নিয়ে পাঁকের উপরে বসিয়ে রাখি জলের ভিতরে তখন ওই মাছগুলো ওই ক্যাট ফিশ জাতীয় মাছগুলো ওর ভিতরে ঢোকে তখন আমরা সেই কলসিটাকে তুলে একটা মাছ ধরার একটা পদ্ধতি এটা এমনই ছিপ বড়শিতে অনেকেই মাছ ধরে বিভিন্ন রকম মাছ ধরা যায় তাছাড়াও নদীতে বা এতে বরশি দিয়ে দোন বলে বা দোন দিয়ে আমরা অনেক সময় মাছ ধরতে পারি তারপর বিভিন্ন ধরনের জাল পাওয়া যায় জাল দিয়ে আমরা নদীর মধ্যে যদি জালটাকে ফেলে রাখি তাতে কিছু মাছ আটকে যায় এইভাবেও মাছ ধরা যায় বিভিন্ন রকম মাছ সবাই ধত্ত খেতে পারে কিন্তু সবাই জানে না কী পদ্ধতিতে যে মাছটা ধরা যায় তো আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি যে আমি এই বিভিন্ন ধরনের মাছ এইসব পদ্ধতিতে ধরেছি তারপরে কোনো যায়গায় হয়তো খাল বিল পুকুর আছে সেখান দিয়ে জলের স্রোত বইছে সেই সব জায়গায় আটল বলে অনেক আমাদের এলাকায় আটল পাতা হয় এবং তার ভিতরে মাছ ঢুকে যায় অনেক সময় দেখা যাচ্ছে জলের নীচে আমরা এই আটল জাতীয় জিনিস ওর ভিতরে শামুক ভেঙে দিয়ে বা কোনো খাবার রেখে হ্যাঁ জলের নীচে বসিয়ে রাখলে বিভিন্ন রকম ট্যাংরা শিঙি মাগুর এইসব জাতীয় মাছ আমরা ধরতে পারি এই আর কি